আমার পাখি দেখার অ্যাডভেঞ্চার থেকে বিভিন্ন রকমের মজার বা স্মরণীয় গল্প আছে প্রথমত বালুর ঘাটে পাখিরালয়তে প্রায় যাই পরিবারের সাথে নিয়ে তো ওখানে পাখি দেখি এবারে একটা দুঃখের ঘটনা আছে সেটা হলো একটা পাখি একবার আমাদের বাড়িতে একবার মানে মাচা করে দেওয়া হয়েছিল লাউ গাছের মাচা তো একটা পাখি বা ওই পাখি হবে কি সম্ভবত ওই টাইপের কোনো একটা পাখি হবে বাচ্চা পাখি বা বাসা করেছিলো

ও ডিম পেড়েছিলো খুব সম্ভবত ছোটো ছোটো বাচ্চাও মোটামুটি সবেই বাচ্চা উঠেছিলো তো তখনই প্রচণ্ড ঝড় এসেছিলো তো ঝড়ে যে যার বাড়িঘর নিয়ে চিন্তিত আর আমি চিন্তিত ওদের নিয়ে যে ভাড়াগুলো তো অনেক দিন আগে যে মাচার ভাড়া লাউের মাচার ভাড়া অনেক দিন আগেই তো করা হয়েছিলো জল পড়ে পড়ে প্রায় পচে গেছে আর সেই ভাড়াতে ওরা বাসা করেছে একটু যদি বেশি দমকা হাওয়া বা ঝোড়ো ঝোড়ো হাওয়া আসে তাহলে তো দড়ি ছিঁড়ে বাসাটা পড়েই যাবে বাচ্চাগুলোও মারা যাবে সবার সব নিয়ে চিন্তা আর আমার ওদের নিয়ে চিন্তা ভীষণ চিন্তা হচ্ছিলো ক্ষণে ক্ষণে রাত্রিবেলা লাইট লাইট টর্চ লাইটের আলো ফেলে দেখছিলাম যে বাসাটা ঠিক জায়গায় আছে কিনা তারপর ঘুমিয়ে পড়েছিলাম সকালে ঘুম ভাঙতেই মনে পড়ে গেল ওদের কথা তো তখন অলরেডি ঝড় টড় শান্ত হয়ে গিয়েছিল একটা শান্ত পরিবেশ ছিল চারিদিকে তখন দেখলাম না বাসাটা ঠিকঠাক আছে বাচ্চাগুলোকে দেখার চেষ্টা করলাম বাচ্চাগুলোও ঠিকঠাক আছে খুব ভালো লাগলো এটা দেখে আর একটা ঘটনা আমাদের বাড়ির কাছে ছোট একটা পুকুর আছে ওখানে একটা কড়মচা গাছ আছে তো কড়মচা গাছে ওইরকম একটা ছোটো বাবুই পাখি বাবুই পাখি বা কোনো একটা পাখি হবে মানে বাবুই পাখির মতো ছোটো সাইজের টুনটুনি পাখি বাসা করেছিলো আমি সবাইকে বারণ করতাম আমি প্রথমে তো কাউকে দেখাতে যাইনি কিন্তু ধীরে ধীরে বাচ্চাদের চোখ ওখানে চলে গেছে তো আড়াল করে রাখার চেষ্টা করতাম আমার সবাইকে বারণ করতাম যাতে কেউ না বাসাটা নষ্ট না করে পাখি দুটো উড়ে আসতো যেতো আবার ডিমও পাড়ল একবার আমি অফিস থেকে এসে দেখি যে ডিমগুলো কলের চাতালে ফেটে পড়ে রয়েছে তো ভীষণ কষ্ট পেয়েছিলাম এতটাই কষ্ট পেয়েছি যে একেবারে কেঁদে ফেলেছিলাম তো ওই মুহর্তে ওদের জন্য এত কষ্ট হচ্ছিলো এতটাই এতটাই ভেঙে পড়েছি ওরা আমার এতটাই প্রিয় ছিল যে ছোটো বাচ্চারাই সেগুলো ভেঙেছিলো তখন মনে হচ্ছিলো বাচ্চাগুলোকে পেলে আছাড় মারি হ্যাঁ সেই বাচ্চাগুলোর প্রতি আমার ভীষণ রাগ হচ্ছিলো মনে মনে হচ্ছিলো পেলে ধরে আছাড় মারি তো এরকম করা উচিত নয় খুব কষ্ট পেয়েছিলাম ব্যাপারটা নিয়ে